হুম কৃষক বা বাড়ির পেছনে পোলট্রি পালনকারীরা যেভাবে তারা নির্বাচন করে যে তাদের হাঁস বা মুরগি স্বাস্থ্যকর কি না এবং মানুষকে তা প্রভাবিত করতে পারবে কি না সেগুলো তারা নিয়মিত আমাদের এখানে পো যে পশু হাসপাতাল রয়েছে সেখানে গিয়ে নিয়মিত পশু পশু হাসপাতালে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করায় এবং টিকা ইত্যাদি দান করানো হয় এবং যদি কোনো অসুখ আসার সম্ভাবনা হয় যখন অ অসুখ আসার সম্ভাবনা হয় তখন তারা আগে থেকে জানতে পেরে যায় যে ঋতু পরিবর্তনের সময় যেসব অসুখগুলো হওয়ার সম্ভাবনা থাকে তার আগে তারা টিকা প্রদান করে সেই হাঁস বা মুরগিকে টিকা প্রদান করানোর মাধ্যমে মুরগির স্বাস্থ্য ভালো রাখে মুরগি বা হাঁসের স্বাস্থ্য ভালো রাখে এবং তার পাশাপাশি যদি কোনো মুরগি অসুস্থ হয় তাকে সারিয়ে তোলার জন্য তারা ওষুধ ইত্যাদি ব্যবহার করে এবং নিয়মিত ধরুন কোনো জায়গায় ঘা হয়ে গেলো সেই সব মুরগিকে তারা ঘা সারিয়ে তারপর তাদেরকে ডিম পাড়ার জন্য রাখা হয় তাদের সেটাকে আর খা মুরগির মাং মাংস খাওয়ার জন্য বিক্রি করা হয় না এইভাবেই তারা করে আসছে প্রথম থেকেই